আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি বাঙালি তাই বাংলার বিশ্বকবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমার সবচেয়ে বেশি পছন্দের ওনার লেখা রবীন্দনাথ ঠাকুরের লেখা বইগুলি হলো সহজ পাঠ গল্পগুচ্ছ তারপরে হচ্ছে গীতাঞ্জলি এই আরো অনেক কবিতা উনি লিখেছেন আমি কয়েকটি বললাম গীতাঞ্জ শ্রেষ্ঠ কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকেই মানে মানা হয় আর গীতাঞ্জলি গীতাঞ্জলির জন্যই উনি গীতাঞ্জলি যে লিখেছিলেন গীতাঞ্জলির জন্য পনাকে প্রথম বাংলাতে নোবেল পুরস্কার দেওয়া হয় আর আর একজন ব্যক্তি হিসেবে আমি রবীন্দনাথ ঠাকুরকে এই কারণেই পছন্দ করেছি কারণ উনি যতই ঝড়ঝাপটা আসুক না কেন উনি লেখাটা কোনোদিনই ছাড়েন নি মানে জ শেষ নিশ্বাসের আগে পর্যন্ত উনি লেখাকে প্রাধান্য দিয়েছে সংসারে থেকেও উনি মানে লেখাটাকে এগিয়ে নিয়ে গেছে